আপনি এ আচ্ছা আমাদের রেস্টুরেন্টে যে আমাদের পুজো আসছে তো সামনে তো ভাবছিলাম তুমি তো সার্ভ করো খাওয়া দাবার তো মানে কী এমন করা যায় যেটা লোকের একটু অ্যাট্র্যাকটিভ মনে হবে আর কী যাতে কাস্টমার বাড়বে মানে আমার ঠিক মানে আমি ডাইনিংটা কীভাবে ডেকোরেট করবো ওটা বলছিলাম আর কী তোমার কিছু আইডিয়া আছে কী যে কীভাবে ডেকোরেট করা যায়

হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ

হুম হুম হুম হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হয় কারণ এখন তো বেশিরভাগ সব টিমে যারা মানে পুজোর সময় ঘুরবে রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করবে আর কী তো এ মানে ক্যান্ডেল লাইট ব্যবস্থাটা খুবই ভালো হয় আর আমি ভাবছিলাম কি আমাদের যে মানে রেস্টুরেন্টের উপরে যে ছাদটা আছে আর কি হ্যাঁ সেখানে কিছু মানে আমব্রেলা টাইপ করে আর ওর মধ্যে মানে ওই হোয়াইট কালারের পর্দাগুলো দিয়ে দিয়ে মানে রাত্রে বেলা ক্যান্ডেল লাইট সিস্টেম হলে ওখানে মনে হয় আরও বেটার হতো না হুম হুম হুম

আচ্ছা আর মানে প্লেটে প্লেটে যে খাবারগুলো সার্ভ হচ্ছে আর কি সেগুলোর ডিজাইন নিয়ে কী কিছু ভাবা যায় মানে সেগুলোর কোনও ধরে নাও আমরা যেভাবে সার্ভ করি বিরিয়ানি থালাটা যেভাবে ধরে ডেকোরেট এখন চলছে সেটার কী কোনও পরিবর্তনের ওরকম আইডিয়া আছে

হুম হুম আচ্ছা আচ্ছা হুঁ হুঁ

হুঁ হুঁ হুঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া একটা এটা করাই যায় হ্যাঁ এগুলো তো আর আমরা যে মানে একটু হালকা আমি কয়েকটা ইয়ের কথা ভাবছি হোম থিয়েটারগুলো যেগুলো হচ্ছে এত সুন্দর ধরনের মানে একটু মিউজিক চলবে যাতে তারা সে সময়টুকু উপভোগ করতে পারে আর কি হ্যাঁ তাই হুঁ হুঁ হুঁ যাই হোক পুরোটাই এর মানে বোঝা যাচ্ছে যে পুরো রেস্টুরেন্টের মানে পুরো লুকটাই চেঞ্জ করতে হবে কারণ অনেক কিছুই নতুন জিনিসপত্র নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগলো মানে তোমার আইডিয়াগুলো খুব ভালো লাগলো আমিও সেই ব্যাপারটা দেখছি হ্যাঁ